হ্যাঁ হ্যালো বলছি আপনার কাছে স্কুলের পেন পেন্সিল রাবার এই সব স্টেশনারি দ্রব্য হবে ভালো হবে তো

আমি ধরুন হচ্ছে পেনটা পঞ্চাশ পিস চাইছি পেন্সিলও চাইছি ওই সব পঞ্চাশ পিস করে চাইছি কিন্তু একটু ভালো চাইছি স্কুলের জন্য নেবো তো বাচ্চাদের জন্য দেবো

ওই পেনটা ধরুন পাঁচ টাকা আর পেন্সিলটা ধরুন তিন টাকা রাবারটাও ধরুন তিন টাকা এই ধরুন কালকে কালকের ওই স্কুলের আগে নটা আমি স্কুলে দে স্কুলে দেবো তো মানে স্কুল যাওয়ার আগে আপনার থেকে নিয়ে নেবো ঠিক আছে একসঙ্গে দিয়ে দেবেন ঠিক আছে